আমি আমাদের দেশের রাজনৈতিক দলেদের নিয়ে কিছু লিখতে চাই কিন্তু সেটা খুব সন্দেহ প্রবণ হওয়ার কারণে আমি সেটা লিখেও লিখতে উঠতে পারছি না কারণ এখানে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম মতের নিয়ে রয়েছেন বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেটা সন্দোহের বিষয় হ্যাঁ আমি টুকটাক কিছু খবর জানতে পারলেও কিন্তু সেগুলো আমি লেখার চেষ্টা করলেও আমাকে অনেক রকমভাবেই অনেকেই বাঁধাও দিচ্ছেন এবং লিখতে দেয়া হচ্ছে না কারণ সেগুলো লেখাটাও ঠিক হবে না সন্দেহ প্রবণ জিনিস ই এছাড়াও আমাদের ভারতে অনেকগুলি নিষিদ্ধ জিনিস রয়েছে যেগুলো না করা উচিত বিশেষ করে মদ্যপান না করা উচিত এবং সিগারেট বা বিড়ি জাতীয় জিনিস না খাওয়া ভালো কিন্তু সেগুলো সাধারণ মানুষ শোনে না তারা কিন্তু এই কাজ এই কাজ সব কাজগুলো করেও থাকেন